আমার গ্রামে বিভিন্ন রকম ব্যবসা করা হয় ব্যবসার কথা বললে করলে উল্লেখ করতেই হয় বিভিন্ন রকমের ব্যবসা আছে এখানে যেহেতু সপ্তাহে দু দিন হাট বসে মানে বাজার বসে সেক্ষেত্রে কিছুজন মানুষ ওই হাটে সবজি বিক্রি করে কেউ বা সেখানে গিয়ে মাছ বিক্রি করে কেউ ডিম বিক্রি করে কেউ ফল বিক্রি করে এর থেকে উপার্জন করে এছাড়াও কেউ কেউ করে কী যে ও হলুদ লঙ্কার গুঁড়ো মানে ভুসিমালের যে জিনিসগুলো ওইগুলো বাজারে নিয়ে গিয়ে বসে এগুলো ব্যবসা এই দুদিন ছাড়াও মানুষের আরও রকম ব্যবসা আছে গ্রামের মানুষের যেমন এইখানে চকোলেটের দোকান আছে চায়ের দোকান আছে পানের দোকান আছে এছাড়াও চপ দোকান আছে আমার গ্রামে শাড়ি দোকানও আছে একটা এছাড়াও বিভিন্ন রকম দোকান আছে এখানে সেলুন আছে যেগুলো থেকে তারা চুল দাঁড়ি কাটে এবং ওইগুলো করে তারা উপার্জন করতে পারে এছাড়াও আমার গ্রামে অনেক রকম ব্যবসা আছে যেমন মাছ চাষীরা মাছ চাষ করে এবং সেই মাছ তারা বাইরেও গিয়ে বিক্রি করে আবার ওই যে হাটে হাটের সময়েও তারা বসে ওখানে বিক্রি করে এছাড়াও রয়েছে সাইকেল সারাইয়ের দোকান এইখানে গিয়ে লোকজন সাইকেল সারায় এইভাবে আমার গ্রামে বিভিন্ন রকম ব্যবসা রয়েছে এছাড়াও আরও ব্যবসা রয়েছে আমার গ্রামে একটি ব্যাঙ্কের একটা শাখা রয়েছে এই মানুষজন এইসব ব্যবসাগুলোই করে থাকে